বাগানে গাছপালাগুলিকে রোপন করার পর সেগুলি যখন ধীরে ধীরে ক্রমশ বৃদ্ধি পেতে থাকে গুলোতে জল সার ওষুধ দেয়া হয় এবং যখন বাড়ে তখন মনে আনন্দ হয় এবং আমার বন্ধু বান্ধব পরিবারের সবাইকে আমি দেখাতে থাকি যে কত সুন্দর গাছপালাগুলো সবুজ হয়ে গেছে কত বড়ো হয়ে গেছে ক্রমে ক্রমে সেগুলি ফুল ফল দিয়ে বাগানটিকে সুশোভিত করে তোলে এবং সেই বাগানে পরবর্তীকালে ফুল ওঠে এবং ফুল ফোটা পড়ার পর আবার সেগুলিতে সার জল দেওয়া হয় ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং মনে অত্যন্ত আনন্দ উদ্বেলিত হয়